হ্যালো এটা কি গ্রিন ভিউ রেস্টুরেন্ট হ্যাঁ আসলে আমি ফোন করছিলাম এখানে কিছু খাবার অর্ডার করার জন্য আমি শুনলাম আপনাদের এখানে খাবার ভালো পাওয়া যায় এবং অনলাইনে দেখলাম আপনাদের রেটিংও খুব ভালো দেওয়া আছে মানুষজন খুব ভালো বলছে আপনাদের রেস্টুরেন্টের নামে তার জন্য আমি আপনার রেস্টুরেন্টটা বেছে নিয়েছি আসলে আমি জানতে চাইছিলাম যে আমার একটা বিশেষ অনুষ্ঠান আছে তো সেইখানে কি আপনারা খাবার ডেলিভারি করতে পারবেন ও আচ্ছা আপনি বলছেন দিতে পারবেন ঠিক আছে আসলে আমার বিশেষ অনুষ্ঠান বলতে একটা ছোট রকম বন্ধুদের মধ্যে পার্টি রেখেছি মানে একটা অনুষ্ঠান মজা টজা হবে এই রকম একটা আর কি ওই দশ পনেরো জনের মতো নিমন্ত্রিত থাকবে তো সেক্ষেত্রে আপনারা কি ওখানে খাবার ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ আমার আপনার রেস্টুরেন্টের পিছনেই আমার বাড়িটা তার জন্য ওখানেই খাবার ডেলিভারি দিতে হবে হ্যাঁ যদি বলতেন যে কীরকম কী ছাড় আছে সেটা বললে খুব ভালো হতো আসলে আমি অনলাইনে দেখলাম যে আপনাদের ছাড়টা খুব ভালো দেওয়া আছে তো আপনারা কত পারসেন্ট ছাড় দিচ্ছেন ও পনেরো পারসেন্ট তাহলে ঠিক আছে পনেরো পারসেন্ট হলে কোনো অসুবিধে হবে না আর আপনারা সঠিক সময়ে ডেলিভারি দিতে পারবেন তো আমার ডেলিভারিটা লাগবে এই মাসেরই তেইশ তারিখে সন্ধেবেলায় সাতটার সময় হ্যাঁ ওই সময় ডেলিভারি দিলে আমার কোনো সমস্যা নেই কিন্তু তারপরে হলে সমস্যা হবে তাহলে যদি আপনারা ওই পারসেন্ট ছাড় দেন কোনো সমস্যা নেই ওটাও নিতে পারব কিন্তু সময়টা একটু দেখবেন যাতে ঠিক সময়ে ডেলিভারিটা দিতে পারেন না হলে আগে একটা প্ল্যাটফর্ম থেকে নিয়েছিলাম সেখানে দেখলাম ভালোই সমস্যা হয়েছে তারা একটার সময় বলে বিভিন্ন রকম ট্রাফিক অনেক কিছু সমস্যা দেখাচ্ছে যে তাদের ওই সমস্যার জন্য তাদের অসুবিধা হয়েছে ওই জন্য ডেলিভারি দিতে দেরি হয়েছে কিন্তু আমি আশা করছি যে আপনাদের কাছ থেকে এরকম ব্যবহার পাব না তাহলে আপনি আমার খাবারের অর্ডারটা একটু লিখে নেবেন ফ্রায়েড রাইস পনেরো প্লেট চিকেন কষা দশ প্লেট পকোড়া তিরিশ পিস রোল ওটা কুড়ি পিস মটন মটনটাও দশ প্লেট করে দেবেন আর ওখানে কি স্প্রাইট পাওয়া যাবে আচ্ছা পাওয়া যাবে না তাহলে কোকাকোলা নিশ্চয়ই পাওয়া যাবে ও আচ্ছা তাহলে কোকাকোলা দিয়ে দেবেন চার লিটার মানে দুটো বোতল আচ্ছা আপনাদের ওখানে দেখছি যে সেই কোকাকোলার বোতলে দুটো ছোট ছোট বোতল ফ্রি দেয় ওগুলো দেবেন তো না কি ওগুলো কাট করে না এই রেস্টুরেন্ট সেরকমই ব্যবহার করবেন আচ্ছা ঠিক আছে দিয়ে দেবেন তাহলে আমার কত কী পেমেন্ট হচ্ছে মানে কত টাকা হচ্ছে একটু জানালে ভালো হতো আর আপনারা কি অনলাইন নেবেন না কি এসে ক্যাশ অন ডেলিভারি নেবেন আছা ঠিক আছে তাহলে ক্যাশ অন ডেলিভারিই দেব ধন্যবাদ